বাইক চালানোর সময় আমি সর্বদা বিভিন্ন জিনিস মনে রাখি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখি যার মধ্যে হল যে এই নিরাপত্তার বিষয় সেইগুলি হল অবশ্যই হেলমেট পরে বাইক চালানো এবং বাইক চালানোর সময় হাতে হ্যান্ড গ্লাভস এবং নি গার্ড আর তাছাড়া হ্যান্ড গার্ড বিভিন্ন রকম গার্ড এবং বাইক চালানোর যে পোশাক সে সমস্ত পোশাক সমস্ত কিছু নিয়ে বাইক চালানোটা আমার মতে বলে সবচেয়ে বেশি দোরকার এবং বাইক চালানোর সময় য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে অবশ্যই হেলমেট পরে বাইক চালানোটা দোরকার এবং পায়ে বুট পরাটা আবশ্যক এটা নানা এটা কোরার নানা কারণ হতে পারে বিভিন্ন অ্যাকসিডেন্ট সম্মুখীন হলে হেলমেট অনেক সময় বাঁচিয়ে দেয় কিন্তু অনেক সময় নাও বাঁচাতে পারে তবে আমার মতে বলে হেলমেট পরে গাড়ি চালানোটা বা বাইক চালানোটা সব থেকে বেশি বেস্ট ভমণের সময় আমি বাইকের বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে যাই বিভিন্ন যেমন বলা যেতে পারে আমার ড্রাইভিং লাইসেন্স এবং ইনস্যুরেন্স কাগজ এয়ার পলিউশন কাগজ বিভিন্ন রকম কাগজ যে সমস্ত জিনিস বাইক চালানোর জন্য বা একজন বাইক চালোহী বা আরোহীদের বাইক যে বাইকার তাদের এটা রাখা দরকার কারণ এটা হচ্ছে বাইক চালানোর একটা আইন বাইক চালানোর সময় সমস্ত কিছু গাড়ির সমস্ত কাগজ রেজিস্ট্রেশন কাগজ এ টু জেড সমস্ত জিনিস নিয়ে বাইক চালানোটাই সবচেয়ে বেশি দোরকার বাইক চালানোর সময় আমি সর্বদা মনে রাখি যে এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি বা নিরাপত্তার যে বিষয়গুলি রয়েছে সেইগুলি নিয়ে বাইক চালানো দরকার ভ্রমণের সময় আমি যে সমস্ত কাগজপত্র নিয়ে যাই সেগুলির মধ্যে এই এই যেগুলি বললাম সেইগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং সমস্ত জাগায় বাইক চালানোর জন্য কাগজপত্র এবং মানে বাইরে ভমণে বাইক চালানোর জন্য কাগজপত্র এবং লোকালে বাইক চালানোর জন্য অবশ্যই হেলমেট পরা দরকার যেটা আমি মনে করি